হ্যাঁ বলুন হ্যাঁ বলুন দিচ্ছি দিচ্ছি হ্যাঁ হ্যাঁ অ্যাঁ হ্যাঁ খুলেছি তো দোকান বলুন

হ্যাঁ হ্যাঁ একটু এই আজকে ভিড় হয়ে গেছে আচ্ছা আচ্ছা আচ্ছা

হ্যাঁ যাবো চিন্তাভাবনা করছি ভাবছি সেটাই দেখি একটা লোক ব্যবস্থা করতে হবে হ্যাঁ হ্যাঁ সেরকমই ভাবছি সবাই তো তাই বলে আমার দোকানের চা খুব ভালো ঠিক আছে ঠিক আছে আপনার কথা মনে রাখবো চেষ্টা করছি করার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আজকে দোকান খুলবো খুলবো খুলবো ঠিক আছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসুন আসুন ঠিক আছে